আমার পোষা প্রাণীটি হল গরু গরু সাধারণত একটা গৃহপালিত পশু যা সাধারণত সবার বাড়িতেই থেকে থাকে এই গরুর কারণে আমরা অনেক উপকার হয়ে থাকি গরুর দুধ আমাদের অনেক শরীরে কাজে লাগে দুধের মাধ্যমে আমরা অনেক বিভিন্ন জিনিস তৈরি করতে পারি বিভিন্ন মিষ্টি তৈরি করতে পারি এবং এই দুধ বিক্রি করে আমরা অর্থের অভাব মেটাতে পারি কিছুটা হলেও এ কারণে গরু খুবই উপকার করে তাই গরু আমাদের বাড়িতে রয়েছে এবং প্রতিনিয়ত তার পরিচর্চাও করে চলেছে গরু আমাদেরকে খুব উপকার করে গরুর দুধ এবং গরুর দুধ দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি এবং সেই মিষ্টি দোকানে বিক্রি এবং গরুর দুধের মাধ্যমে অনেক বিভিন্ন কিছু তৈরি হয় ঘি তৈরি হয় ছানা তৈরি হয় প্রভৃতি ধরনের জিনিস তৈরি হয় দুগ্ধজাতীয় জিনিসের কারণে আমাদের একটা ব্যবসা উন্নত হয়েছে এ কারণে আমাদের বাড়িতে গরু পোষা এবং গৃহপালিত পশু হওয়া সত্ত্বেই এই গরুটাকে আমরা পুষে রয়েছি